কিছুদিন আগেই আমি অনলাইন থেকে একটা জামা অর্ডার করেছিলাম তো জামাটা আসতে সময় দেখিয়েছিল সাতদিন কিন্তু আসতে লেগে গেছিল নয় দিন তো আমার এতটুকুও এই ব্যাপারটা ভালো লাগেনি তো জামাটা যাইহোক জামাটা আসার পর আমি জামাটা খুলে দেখি জামাটার যে রঙটা আমি অর্ডার দিয়েছিলাম তো সেটা আসেনি অন্য রঙ চলে এসেছিল সে রঙটা দেখতে তেমন একটা ভালো ছিল না এবং জামাটারও ঠিকঠাক দেখতে ভালো ছিল না তবুও জামাটা আমি পরে দেখি তো জামাটা পরার পর দেখি জামাটা এতটুকুও মোলায়েম নয় জামাটা পরার পর গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছিল এবং জামাটা কাচার পরে দেখছি জামাটা থেকে রঙ উঠছে জামাটা এতটুকুও ভালো নয় জামাটা টেকসইটাও ভালো নয় জামাটা খুবই একটা কমদামি এবং খারাপ জামা দিয়ে দিয়েছিল যেটা আমার এতটুকুও ভালো লাগেনি এবং এই জামাটি পরার পরে আমার বিভিন্ন গায়ে বিভিন্ন র্যাশের মতন কিছু বেরিয়ে গিয়েছিল যেটার জন্য আমার এতটুকুও ভালো লাগেনি